আমি বড়দের কাছ থেকে মাছ ধরের কৌশল শিখেছি যেমন আমি আমার বাবার কাছ থেকে শিখেছি ছিপ দিয়ে কী করে মাছ ধরতে হয় এবং ছিপে বড় মাছ ওঠার পরিকল্পনা কী মাছের আকর্ষণীয় খাবার বড়শির মাথায় গেঁথে দিলে এমনি জলে একটু আওয়াজ করলে মাছ সেই লোভনীয় খাবার খেতে আসে এবং বড়শিতে আটকে যায় এবং জাল ফেলার কৌশলও আমি আমার বাবার কাছ থেকে শিখেছি জাল ফেলার আগে পুকুরের যে স্থানে জাল ফেলতে হবে সেখানে কিছু মাছের গন্ধযুক্ত খাবার দিয়ে দিতে হবে সেই গন্ধে পুকুরের অনেক মাছ সেই খাবার খেতে আসবে এবং তারপরে এবং সেই জায়গাটায় জাল ফেলে দিতে হবে এবং একত্রিত অনেক মাছ একসাথে উঠে আসবে জালে এই কৌশলগুলোই আমি আমার বাবাদের কাছ থেকে শিখেছি